আমারও মন করেছিল লোক ওলা ইউজ করে তো আমিও ওলা ইউজ করব পরশু তো আমার কিছু জ্ঞান ছিল না এটা কীরকম হবে কোন ড্রাইভারটা কত ভালো হবে কীরকম গাড়ি থাকবে তো আমি সেইটার বিষয় নিয়ে আমার বন্ধুর সাথে একটু গল্প করলি তো আমার বন্ধুটাই বলল তুই রেটিংগুলো দেখ রেটিংগুলো দেখে দেখ যার রেটিং ভালো আছে সেইটা তুই ইউজ কর কারণ ও বলেছিল আমি রেটিংওয়ালা একটা ভালো ওলা ড্রাইভারকে বুক করেছিলাম ওলার গাড়ি তো ও বলেছিল গাড়িটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এ সি লাগা ছিল ভিতর দিকে স্যানিটাইজার ছিল ড্রাইভারটার ব্যবহার খুবই ভালো ছিল শুধু ভদ্র ভাষায় কথা বলতেছিল আমাদের পুরুলিয়ার ভাষার মতন কথা বলে নাই একটা ভদ্র ভাষা ব্যবহার করতেছিল কাস্টমারদের সাথে খুবই ভালো ছিল ড্রাইভারটা তো তুইও রেটিংটা দেখে নিয়ে ড্রাইভারটা চেক কর আর ব্যবহার করবি ওলা ড্রাইভার